বাচ্চা জন্মালে সঙ্গে সঙ্গে নবজাত শিশুকে প্রথমেই স্বাস্থ্য রক্ষার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা খুব দরকার মায়েরও দরকার শিশুরও দরকার সাথে সাথে নিয়মিত টিকা করণ দিতেই হবে সময়মতো যখন যা ডাক্তার বলবে সেটা তো করতেই হবে আর তার সাথে সাথে বাড়িতে কখনও কেউ আসলে পরে তার পরিচ্ছন্নতাও কিরকম মানের সে বুঝে বাচ্চাকে ধরবে এইজন্যেই আগেকার দিনের যে এই আঁতুড়ঘর আর এইসব পালন করা হত কিছুটা বোধহয় তার জন্যই লোকে পালন করত যাতে বাচ্চা শিশু দূরে থাকে ইয়ের থেকে পলিউশন থেকে দূরে থাকে